আমার জীবনে সবথেকে দামি জিনিস হলো আমার জীবনে অনেক কিছু দামি আছে যেমন ধরুন আমার জীবনে জামা প্যান্ট বুট গাড়ি এরকম সাইকেল এরকম নানান ধরনের জিনিস আমার জীবনে দামি আছে কিন্তু আমাকে আমার জীবনে যদি সবথেকে দামি বা সবথেকে আমার প্রিয় সবথেকে আমার যেটি ভালো লাগে সেটি হল বাইক বা মোটর সাইকেল আমার একটি মোটর সাইকেল আছে সুপার স্প্লেন্ডার সেটি আমাকে খুব ভালো লাগে সেটি আমার এত সুন্দর ওর থেকেও আমাদের গাড়ি গাড়ি বড় বড় গাড়ি আছে কিন্তু সে গাড়িগুলো আমাকে ভালো লাগে না বা আমার পছন্দ হয় না আমার ওই মোটর সাইকেলটিই ভালো লাগে ওই করে ওই মোটর সাইকেলটা আমি যেমন গাড়ি জামা প্যান্টের যত্ন নিই কিন্তু তার থেকে বেশি যত্ন নিই আমার ওই মোটর সাইকেলটি কারণ ওই মোটর সাইকেলটি আমার জীবনে সবচেয়ে খুবই দামি বলে আমি মনে করি খুবই ভালো লাগে কারণ ওই মোটর সাইকেলটা আমার সব জায়গায় যেতে অনেক সুবিধা করে যেখানে ছোটো রাস্তা গলি সেখানে কোনো গাড়ি বড় গাড়ি চার চাকা গাড়ি ঢোকাতে পারবে না কিন্তু সেখানে ঐ মোটর সাইকেলটা সাহায্য করে আমাকে নিয়ে সে বাইরে বার করিয়ে দিতে তাই মোটর সাইকেলটা আমাকে খুবই ভালো লাগে তাই মোটর সাইকেলটার মেরামতটা আমি খুবই আগে করি তাই মোটর সাইকেলটা বেশি দেখাশোনা আমিই করি কারণ মোটর সাইকেলটা আমাকে ভালো লাগে তাই মোটর সাইকেলটা পোঁছা এবং জল দিয়ে ধোয়া সব কিছু আমিই করি কারণ ওটি আমার সবচেয়ে জীবনের দামি জিনিস